আমার কাছে ইতিমধ্যে একটি ভিভো কোম্পানির ফোন রয়েছে যা খুবই ভালো ফোন এবং এটা ইউজ করে আমি খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি কারণ এই মোবাইলটির সামনের দিকে ক্যামেরা রয়েছে খুবই ভালো এবং পেছনের ক্যামেরা এছাড়াও বিভিন্ন রকমের স্ক্রিন ডিসপ্লের কোয়ালিটি এছাড়াও বিল্ডিং কোয়ালিটি খুবই ভালো রয়েছে যা ইউজ করতে বা ক্যারি করতে খুবই ভালো বা খুবই সুবিধাজনক এর ব্যাটারি লাইফ পাঁচ হাজার থাকার কারণে আমি অনেকক্ষণ ধরে মোবাইলটা ইউজ করতে পারি এছাড়াও ক্যামেরার দিক ভালো ক্যামেরা থাকার কারণে আমি বিভিন্নরকম মুহূর্তের ছবি এবং তা ফটোগ্রাফির ভালো হয় এছাড়াও বিভিন্ন ধরনের মোটো ব্লগিং কোনো খাবারের রিভিউ এবং কোনোরকমের অ্যাপস গেমস ইত্যাদি খেলতে সুবিধা হয় তো সেই কারণে আমি এই মোবাইলটিকে ব্যবহার করে খুবই ভালো রিপোর্ট পেয়েছি এবং এই মোবাইলটি ব্যবহার করতে আমি সবাইকেই বলব কারণ এই মোবাইলটির পারফরম্যান্স এবং সমস্ত কিছুই অতিরিক্তই ভালো তার কারণে আশা করি পরবর্তীকালে আরও এই কোম্পানি খুব ভালো ভালো মোবাইল বা সুবিধা দেবে